আমার সব থেকে বেশি খুশির জিনিস হল যখন আমার বাড়িতে কেউ আসে আমার রান্না করে খাওয়াতে খুব ভালো লাগে বিভিন্ন রকমের পদ রান্না করে তারপর সেটাকে সুন্দরভাবে গুছিয়ে সাজিয়ে পরিবেশন করতে আমার খুব মজা লাগে এটি আমার বেশ মজা তো তাই বাড়িতে কেউ এলে বিভিন্ন রকমের রান্না করে তারপর তাকে গুছিয়ে সাজিয়ে সেটি পরিবেশন করতে সেটি আমার খুব আনন্দের আর সেটি আমাকে সব থেকে বেশি খুশি করে